হ্যালো জোম্যাটো থেকে বলছেন দীপক দা বলছি দু প্লেট বিরিয়ানি অর্ডার ছিল আমার নাম সৌভিক মণ্ডল নেওদা থেকে বলছি সময় নটা দেখাচ্ছে নটা থেকে এখন দশটা বাজতে চলেছে কখন আসবে আমি খেয়ে বন্ধু বান্ধবীদের সাথে খেলতে যাব ঘুরতে যাব আমি কিন্তু অর্ডার ক্যানসেল করে দেব দশ মিনিটের মধ্যে যেন তাড়াতাড়ি চলে আসে